এই বিগত দুবছর আগে সম্পদের ঘাটতি কী আমরা বুঝতে পেরেছি যেমন আমাদের পাড়ায় বেশ মহামারী দেখা দিয়েছিলো প্রত্যেকের জ্বর হচ্ছিল ডেঙ্গু জ্বর তার প্রভাবে অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছিল কিন্তু সেখানে প্রয়োজন মতো শয্যা স্যালাইন ওষুধ ঠিক মতো ছিল না অনেক মানুষ এর থেকে বঞ্চিত হয়েছিল এর ফলে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছিল কিন্তু আমাদের এলাকায় এখন অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রয়োজন মতো যেমন বাড়িতে বাড়িতে মাস্ক স্যানিটাইজার দিয়েছে প্রয়োজনীয় টিকা বি সি জি টিকা দেওয়া হচ্ছে এখন অনেক সুবিধা হয়েছে কিন্তু আগে এই সুযোগ সুবিধা থেকে মানুষ অনেক বঞ্চিত ছিল অনেক মানুষের ক্ষতি হয়েছে অনেক পরিবারের অনেক প্রিয়জনকে অনেকে হারিয়েছে